ভারতের রাজ্যের কিছু জায়গায় অবশ্যই যেতে হবে কারণ আমরা গেছিলাম যে দার্জিলিং দার্জিলিং কাশ্মীর কারণ কাশ্মীরে আছে সুন্দর সুন্দর বরফ বরফের দেশ আছে খুব সুন্দর জায়গা ঠান্ডা আবহাওয়া ওখানে তো খুব সুন্দর লাগে ঘুরতে আমরা আমরা একবার গিয়েছিলাম কাশ্মীরে খুব সুন্দর ঠান্ডা আবহাওয়া তাকে বরফ পড়ছে রিমঝিম করে খুব সুন্দর লাগছে এত আনন্দ পাচ্ছিলাম তারপরে আমরা আবার ভাবলাম নাচোয়া অনেক জায়গার থেকে ঘুরে আসলাম ঘুরে আসি ঘোরার জায়গা হচ্ছে দার্জিলিং দার্জিলিং খুব সুন্দর সুন্দর পাহাড় আবার পাহাড়গুলো খুব সুন্দর ঠান্ডার সময় গেলে পাহাড়ের উপর থেকে গাড়ি নিয়ে গেলে ঝিমঝিম করে ঠান্ডা পড়বে আবহাওয়াটা খুব সুন্দর চা বাগান চা বাগান এত সুন্দর দেখাচ্ছে সেখানে আমরা বসে ফটো তুললাম দেখলাম যে নাহ তো ভালো জায়গা মিস করা যাবে না যেমন আমরা আগ্রায় গিয়েছিলাম কলকাতায় কলকাতায় রাস্তাঘাট খুব সুন্দর তাজমহল আছে দেখার মতন জায়গা কলকাতা খুব সুন্দর জায়গা কলকাতা আরও বিভিন্ন জায়গায় সব গিয়েছিলাম ঘুরতে